দেশের সামগ্রিক আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের এলাকারও আবহাওয়ার ঠিক একইভাবে পরিবর্তিত হয় সাধারণত এপ্রিল মে মাসে যথেষ্ট পরিমাণে গরম থাকে তাছাড়া পরবর্তী সময়ে জুন জুলাই মাসে বর্ষাকাল তারপর শীত বসন্ত যেভাবে পর পর ঋতু পরিবর্তিত হয় ঠিক একইভাবে আমাদের এলাকারও ঋতু পরিবর্তিত হয়ে থাকে সবথেকে বেশি ফেব্রুয়ারি মার্চ মাসেই আবহাওয়াটা মনোরম থাকে তাছাড়া আর আমাদের এ এলাকা যেহেতু রাঢ় অঞ্চল তো সেই কারণে গরমের সময়টা একটু অতিরিক্তই গরম হয় বর্তমানে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্তও বৃদ্ধি পেয়েছে যার কারণে গরমটা একটু অতিরিক্তই কিন্তু পরবর্তী সময় বর্ষার আসার সময়টা ঠিক ঠিক সময় বর্ষা আসে তাই কৃষি কাজ বা বর্ষা কেন্দ্রিক যে সমস্ত কাজবাজ রয়েছে সেগুলোতে খুব একটা অসুবিধে হয় না আর আমাদের এখানকার পরিবেশ আমাদের এখানে যেহেতু গাছপালার সংখ্যা বেশি তাই কালবৈশাখী বা ওই ধরনের যে ঝড়গুলো সেগুলোতে কিন্তু গাছপালার ক্ষয়ক্ষতি হয় তাছাড়া মানুষেরও প্রাণহানি হয় বজ্রপাতের কারণে